বছরের পর বছর ধরে ভারতীয় বিনোদন শিল্প টেলিভিশান মোবাইল রেডিওর মাধ্যমে বিকশিত হয়েছে রেডিও তো এখনকার যুগে আর দেখাই যায় না এখন সবার হাতে হাতে মোবাইল টিভি টিভির পর্দায় এখন সব কিছু দেখা যাচ্ছে এবার টিভিতে হচ্ছে নানারকমের সিরিয়াল মিঠাই জগদ্ধাত্রী এবং খেলা ক্রিকেট খেলা এইসব এইসব দেখা যাচ্ছে এবং অনেকেই সব পছন্দ করে খেলা দেখতে সেই খেলা দেখে নানারকমের উপভোগ আনন্দ উপভোগ করছে আর নানারকম সিরিয়াল দেখে মেয়েদের সময়ও কাটছে কেবল শুধু শুধু বসে থাকা কেন সন্ধেবেলাটা অনেক মেয়েরা সব সিরিয়াল সিরিয়াল দেখছে সিরিয়াল দেখতে দেখতে সময়টাও কেটে গেলো তারপর ঘরের সাংসারিক নানারকম কাজের সঙ্গে জড়িত রইলো